আপনার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে কিছু নেতিবাচক নেতিবাচক হলো আমার কাছে মোবাইল ফোন রয়েছে কিন্তু তার নেতিবাচক যেমন ভালো দিকও রয়েছে অনলাইনের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে তেমন নেতিবাচক বা খারাপ দিকও রয়েছে খারাপ দিক হলো যখন ছেলে মেয়ে অনলাইন ক্লাস করে অনলাইন ক্লাস করার পরে সে ফোনে আকৃষ্ট হয়ে পড়ে এখন যেমন সব ছেলে মেয়ে আকৃষ্ট হয়ে পড়েচে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবে আকৃষ্ট হয়ে পড়েছে যাতে তার ফলে ক্ষতি হচ্ছে এবং কিছু কিছু ছেলে মেয়ে গেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে যেমন ফ্রি ফায়ার পাবজি এই সবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ার কারণে এ সমাজ অনেক পিছিয়ে পড়ে রয়ে যাচ্ছে এবং খুবই খারাপ হচ্ছে